আমি কোনো কর্মশালা বা রান্নার ক্লাসে যোগ দিইনি আমি যতটুকু রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে শিখেছি এবং এখন মোবাইলে অনেক সহজভাবেই অনেক রান্না দেখায় যেমন ইউটুব ইউটিউব থেকে যেমন নানা রে নানারকম রেসিপি দেখাই তার মধ্যে আমি সবথেকে ভালো রান্না শিখেছি পটল পনির এই পনির কিছু ভেজে নিতে হবে ভেজে নিয়ে পটল আলু ভেজে নিতে হবে ভেজে নিয়ে কড়াই কড়াই গরম হলে তেল দিতে হবে তেল দিয়ে হালকা তেলে পেঁয়াজ ভাজতে হবে পেঁয়াজ ভেজে একটু আদাবাটা একটু রসুনবাটা সব দিয়ে ভেজে নাড়া চাড়া করে নিতে হবে একটু জিরে গুঁড়ো দিয়ে লংকা পরিমাণ মতো দিয়ে নুন পরিমাণ মতো দিয়ে জল দিয়ে কষে সামান্য অল্প জল দিয়ে দিতে হবে এই রান্নাটা আমি শিখেছি এবং আমি আরো রান্না শিখতে চাই এই রান্নাটা কেমন করে করলাম কেউ যদি আমার কাছে এসে জিজ্ঞেস করে আমি তাদেরকে নানারকমভাবেই সাহায্য করি কি ও আরো অন্য রান্না আমি বলে দিই কেমন করে করতে হয় ভবিষ্যতে আমি আরো রান্না শিখতে চাই